আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি হলো একটি ট্রলিব্যাগ ধরুন আমি একটি ট্রলিব্যাগ কিনেছি ট্রলিব্যাগটা অনেক জামা কাপড় ধরবে বলে দোকানদার আমাকে দিলেন কিন্তু আমি বাড়িতে এনে দেখি কয়েকটা জামা কাপড় ধরে আর কু ধরছে না ভেতরটা একবারেই ছোটো দোকানদার তো আমাকে বড়ো বলে দিয়েছিলেন বাড়িতে এনে দেখছি একেবারেই ছোটো হয়ে গেছে তারপর দেখি ট্রলিব্যাগের একটা চাকা খোলা আমি আশ্চর্য হয়ে গেলাম যে দোকানদার এভাবে আমাকে ঠগিয়ে তার কী লাভটা হলো তারপর আমি দেখি ব্যাগটা কতোগুলো জামা কাপড় ধরছে তারপর আমি জামা কাপড়গুলোর ভিতরে ঢুকিয়ে ভাবলি ভাবি এবার চেনটা দিয়ে চাবিটা লাগাই দেখছি চেনের কাছটা একটু ছেঁড়া এতে আমার মাথাটা যেন ঘুরে যায় যে দোকানদার এইভাবে একটা মানুষকে ঠকিয়ে তার কী লাভ হয় কিন্তু মানুষকে ঠোকানোটা অন্যায় যে করে তার মতোন বোকা আর কেউ নেই আমাকে দোকানদার ট্রলিব্যাগটা দিয়ে খুব ঠকালো এতে আমার মনের ভিতরে একটা চাপ সৃষ্টি হলো দিয়ে আমি ওই দোকানে আর কোনো দিন যাবো না